আমাদের এলাকায় পরিবহন পদ্ধতিতে কী কী জিনিস উন্নত করা উচিৎ বলে আমার মনে হয় যেমন সড়ক ও রেলপথের উন্নয়ন যানবাহনের আধুনিকীকরণ ট্রাফিক ব্যবস্থাপনা সুবিধাজনক টিকিটিং সিস্টেম এবং সর্বশেষ নিরাপত্তার ব্যবস্থা এমন কোনো রুট আছে যেখানে বাস এবং ট্রেন সব সময় ভিড় থাকে হ্যাঁ নিউ আলিপুরদুয়ার স্টেশন আর নিউ আলিপুরয়ার বাস স্টেশন দুটো জায়গায় সব সময় ভিড় থাকে ভ্রম ভ্রমণে সমস্যাযুক্ত কিছু জিনিস হলো যেমন যানজট দূরত্ব যাতায়াতের সময় খরচ যাত্রীদের নিরাপত্তা যোগাযোগের ব্যবস্থা সড়কের অবস্থা পার্কিং সমস্যা যাত্রীদের স্বাচ্ছন্দ্য এই সমস্যাগুলো ভ্রমণকে কষ্ট করে তোলে তবে প্রযুক্তি ও পরিকল্পনার মাধ্যমে এইসব সমস্যার সমাধান করা সম্ভব